জেলেদের জাতি গোষ্ঠী বলছেন তো তো জেলেদের জাতি গোষ্ঠী বলতে আমরা কাউকেই আলাদা করছি না আমরা সবই একই এখানে যে যার নৌকায় করে যে যার জাল ফেলতে যায় এবারে কেউ যদি চায় তাহলে নৌকা ভাড়া করেও যেতে পারে আমাদের এই অঞ্চলে জেলেরা সবই একই গোষ্ঠীর মানুষ